ভারতের শিক্ষাব্যবস্থা ভারতের শিক্ষাগত মানটা যে খুবই উচ্চ তা নয় তবে আমরা সেই শিক্ষা দিয়ে তো চলছি তবে আমরা যখন বাইরে যাই বাইরের দেশে যাই তখন কিন্তু আমাদের খুবই অসুবিধা হয় কারণ সেই শিক্ষাব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থার কোনোও রকম মিল পাওয়া যায় না আমাদের খুবই অসুবিধা হয় কথা বলতে কোনো কিছু করতে তো সেইখানে এই ব্যবস্থাগুলোকে যদি আরো উন্নত করা যায় তাহলে বেশি ভাল হবে কারণ বাইরের দেশের যে শিক্ষাব্যবস্থা রয়েছে সেগুলো দিনের দিন আরো বেশি উন্নতির দিকে যাচ্ছে আর আমাদেরও সেই দিক যদি সেইগুলো নজর দেওয়া হয় তাহলে হয়তো আমরাও সেই জায়গায় যেতে পারবো কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে সেরকম শিক্ষার মানটা এখন পর্যন্ত আসে নি যেটা বাইরের দেশের সঙ্গে আমাদের তুলনা করা যাবে বা আমরা সেই যে বাইরের দেশের মত পুরো সেই জায়গাটা নিতে পারবো কারণ এখনকার আমাদের যে শিক্ষা সেই শিক্ষাটা বিশেষত আমাদের এই বাংলা ভাষার যে শিক্ষাটা সেই বাংলা ভাষা তো বাইরে চলে না ইংলিশটা ইংরাজিটা সেই ইংরাজি শেখা এখন আমাদের সবার দরকার সবাই ভালো মতো যদি ইংরেজি পড়তে পারে সেই চিন্তাধারা করতে হবে যদি বাইরের দেশের সঙ্গে চলতে হয় তো সেই শিক্ষাব্যবস্থাটা আমাদের আনতে হবে যে শেখাটা আমাদের বাইরে যেমন বাংলা বাইরে চলে না ইংরেজিটাই বাইরে চলবে তো সেই ইংরেজিটা ব্যবস্থাটাকে আমাকে ভাল ভাবে না শিখলে ইংরেজি ভাষাটা যদি আমরা ভাল ভাবে না শিখি বলতেও পারবো না আর কিছু করতেও পারবো না সেখানে বাইরের গিয়ে আমাদের অপ্রস্তুতে পড়তে হবে এবং আমরা সেই জায়গাটা ভালভাবে নিতেও পারবো না